বাজে আবহাওয়ায় শ্যুটিং আমি শ্যুটিং করার আমি চেষ্টা করিনি হ্যাঁ চারপাশের মেজাজ আর আবহাওয়া আমার অনেক পছন্দ যেন কখনও রোদ উঠলে আমি অনেক ফোটোগুলো তুলি কেন যে রোদে অনেক ফটোগুলো অনেক ছবিগুলো যে আছে অনেক ভালো আসে যে আমি আমার পাড়ায় অনেক লোক আছে যাদেরকে আমি ডেকে আমার ঘরের বা আমার ওদের ছাদের উপরে নিয়ে গেলে আমি অনেক ছবি তুলি সেই জন্য অনেক পরিবেশকে প্রভাবিত করচে করছে আমাকে করেছে আর অনেক অনুষ্ঠানে বা অনেক কিছু গিয়ে অনেক ছবিগুলো তো ভালো ভালো আসে আমি কখনও বাজে আবহাওয়ার শ্যুটিং তো করতে আমি কখনও ভালোবাসিনি আমি অনেক ভালো ভালো ছবি তুলতে পারি এটা আমার অনেক ভালোবাসে আমার ছবি তোলা